ডেঙ্গু জ্বর এবং ম্যালেরিয়া মতো মহা মশাবাহিত অসুস্থতা প্রতিরোধ করার জন্য আমরা অনেক কিছুই অনুসরণ করে থাকি যেমন জমে থাকা জল যেমন ফুলের টব পুরোনো টায়ার পাত্র ইত্যাদিতে জল জমতে না দেওয়া বাড়ি ও আশেপাশে নিয়মিত মশা স্প্রে ব্যবহার করা রাতে ঘুমোনোর সময় মশারি ব্যবহার করা বিশেষত শিশু এবং বৃদ্ধদের জন্য মশার কামড় থেকে বাঁচতে দীর্ঘ হাতা প্যান্ট সব পা ঢাকা প্যান্ট পরতে হবে মশা থেকে বাঁচার জন্য আমরা যেমন ত্বকে আমাদের হাতে পায়ে গায়ে ওডোমস লাগাতে পারি এমন কি আরও নানা ধরনের ক্রিম পাওয়া যায় সেইগুলো আমরা ব্যবহার করতে পারি ঘরে আমরা অলআউট ধরাতে পারি ম্যালেরিয়া প্রতিরোধের জন্য ডাক্তারের ওষুধ গ্রহণ করা খুব প্রয়োজন এবং ডেঙ্গু প্রতি প্রতিরোধের জন্য আমাদের নানান নিয়মাবলী মানতে হবে যদি কারুর ডেঙ্গু হয় বাড়িতে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যেতে হবে তাকে ওষুধ খাওয়াতে হবে ডাক্তার যেভাবে পরামর্শ দেবেন সেইভাবে আমাদের মেনে চলতে হবে প্রয়োজন হলে রক্ত পরীক্ষা করতে হবে এমন কি জ্বর সব সময় আমাদের রেগুলার কাউন্টিংয়ে রাখতে হবে থার্মোমিটার দিতে হবে বাড়ির আশেপাশে এলাকা পরিষ্কার রাখতে হবে এবং মশা যেখানে জন্মাতে পারে এই রকম সব জায়গাগুলো প্রতিদিন আমাদের খেয়ালে রাখতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখা খুবই প্রয়োজন এইভাবে আমরা ডেঙ্গু এবং ম্যালেরিয়ার হাত থেকে নিজেকে সুরক্ষা করতে পারি এবং প্রতিবেশী আশেপাশের লোকজনকেও আমাদের পরামর্শ দিতে হবে যাতে কোনো কারুর একজনারও ডেঙ্গু জ্বর না হয়